মহাবিশ্ব এবং এর রহস্য সম্পর্কে আমি সবচেয়ে যে বিষয়গুলিকে আকর্ষণীয় বলে মনে করি তা হলো এর বিশালতা মহাবিশ্ব অবিশ্বাস্যভাবে বিশাল এতে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে প্রতিটিতে কোটি কোটি নক্ষত্র আমাদের সূর্য কেবল একটি গ্যালাক্সির একটি নক্ষত্র এবং মহাবিশ্বে অগণিত গ্যালাক্সি রয়েছে এবং মহাবিশ্বের বয়স প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছরের পুরানো এটি একটি অবিশ্বাস্যভাবে দীর্ঘ সময় এবং এটি ভাবতে অসুবিধা হয় যে এর আগে কত কিছু ঘটেছে মহাবিশ্ব অবিশ্বাস্যভাবে জটিল এটি মৌলিক কণা থেকে শুরু করে গ্রহ নক্ষত্র এবং গ্যালাক্সি পর্যন্ত সব কিছু নিয়ে গঠিত এই সব কিছু একে অপরের সাথে জটিল উপায়ে যুক্ত মহাবিশ্ব সম্পর্কে আমরা এখনো অনেক কিছু জানি না আমরা জানি না যে অন্ধকার পদার্থ এবং অন্ধকার শক্তি কি আমরা জানি না যে মহাবিশ্বের উৎপত্তি কীভাবে হয়েছিলো মহাবিশ্ব সম্ভাবনায় পূর্ণ এখানে এমন গ্রহ রয়েছে যা আমরা এখনো আবিষ্কার করে উঠিনি এবং এখানে এমন অনেক জীবন রয়েছে যা আমরা এখনো জানি না মহাবিশ্ব সম্পর্কে আমি সবচেয়ে আকর্ষণীয় বলে মনে করি আমাদের আমরা এটাকে কতটা কম জানি আমরা প্রতিনিয়ত নতুন নতুন জিনিস আবিষ্কার করছি এবং মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোঝাপড়া সব সময় পরিবর্তন হচ্ছে এটি একটি রোমাঞ্চকর সময় জীবিত থাকার জন্য এবং আমি ভবিষ্যতে আমরা কি আবিষ্কার করবো তা জানতে আমি খুবই উৎসাহী